পূর্ব বর্ধমানের প্রধান ফসল হচ্ছে ধান শস্য ডাল আখ ধান চাষের প্রথম পদ্ধতি হচ্ছে ধান চাষ বিয়াল্লিশ দিনেও ধান রোপণ হয় এবং ষাট দিনেও ধান রোপণ হয় ধান রোপণ করার সময় প্রথম বীজ তোলা করা হয় সেটাকে কিছু ধান ফেলে দিলে সেটাকে বীজ বলা হয় সেই ধান হালকা একটু রোপণ হলে তাকে বীজ বলা হয় সেই বীজটাকে তুলে নিয়ে চাষ করলে একটা জমিতে চাষ দেওয়া হয় সেই বীজটাকে নিয়ে গিয়ে চাষ পোঁতা হয় পুঁতে মোটামুটি তাকে জল দিয়ে নিরেন করে এবং ইউরিয়া দিয়ে বিভিন্ন রকম সার দিয়ে সে গাছটাকে বড়ো করা হয় সেই গাছটা যখন ধান ফলে সেই ধানটাকে কাটা হয় কাটিয়ে সেটাকে ধানটাকে মেশিনে ঝাড়াই করা হয় মেশিনে ঝাড়াই করে সেটাকে বাজার মূল্য হিসাবে বিক্রি করা হয় যেমন ধরুন এক বস্তা ধানের দাম বারোশো টাকাও হয় তেরোশো টাকাও হয় এবং পনেরোশো টাকাও হয় এবং কিছু কিছু ধান সেটাকে বাড়িতে ধান সেদ্ধ করে সেটাকে আবার নতুন করে চাল তৈরি করে এবং আমাদের সেটাকে খাওয়া হয়